তারাদের সম্পর্কে আমার প্রিয় পৌরাণিক কথা বা গল্প হল বশিষ্ঠ মুনির পাশে থাকা অরুন্ধতী দাদুর কাছে এই গল্প শুনেছি যে বশিষ্ঠ মুনির পাশে যে তারাটি রয়েছে সেই তারাটা নাকি বশিষ্ঠ মুনিরই স্ত্রী অরুন্ধতী ওদের ওই ওই তারা দুটোকে যখনই দেখেছি দাদুর কথা খুব খুব মনে পরে যে দাদু ওদের গল্প করত দিয়ে ওরা সা দুজনে পাশাপাশি আছে ওই যে দেখ আকাশের দিকে তাকিয়ে বশিষ্ঠ আর অরুন্ধতি এই গল্পটা আমার কাছে খুবই প্রিয় দাদুর কাছে খুব ছোটবেলায় দাদুর কাছে এই গল্পগুলো শুনেছি তো তো ওদের সম্বন্ধে অনেক কিছুই দাদু বলতেন কিন্তু সেই সব ঠিক ঠিক আর মনে পড়ে না তবে যখনই আকাশের দিকে তাকাই অরুন্ধতী আর বশিষ্ঠ দেখলেই মনে হয় যে আহা তাকিয়ে দেখি অনেকক্ষণ ধরে যে কি সুন্দর দুখানা তারা এই তারা দুটি ওরা স্বামী স্ত্রী কীভাবে হয় তারা তারা তা তারা তারা তো তারা আকাশের কিন্তু কীভাবে হবে তাদের আবার বিয়ে তারা তারাদের কি আবার মানুষের মতো বিয়ে হয় নাকি এইসব দাদুর কাছে বিভিন্ন রকম প্রশ্ন করতাম গল্প শুনতাম ওই গল্পটায় আমার মনে এখনো দাগ কেটে আছে এছাড়াও অনেক কিছু সপ্তর্ষিমণ্ডল নিয়েও দাদু গল্প বলতেন কিন্তু আমার কাছে বেশি প্রিয় ওই বশিষ্ঠ আর অরুন্ধতিরই গল্প